পুরনো এবং নতুন মিডিয়ার মধ্যে পার্থক্য এটাই যে পুরনো মিডিয়াতে একটা সিঙ্গল পার্টি যে রুল করত তার ফরেই বেশিরভাগ নিউজ তৈরি হতো আর এখনকার সময় যে নতুন মিডিয়ার সিস্টেম সেটা হচ্ছে সব কটা চ্যানেল একটা করে পার্টি বা যে পাওয়ারে আছে তাকে চুজ করে নেয় চুজ করে তার ফরে বলতে থাকে কোনো অরিজিনাল নিউজ যে ব্যাপারটা বা নিউজ রিপোর্টার যারা হয় তারা খুব কম রয়েছে যারা অ্যাকচুয়াল যে নিউজ বা খারাপ বা ভালো জিনিস হচ্ছে সেটা রিপোর্ট করে পুরনো মিডিয়ায় যে ভালো রিপোর্টারের যে নাম্বারটা ছিল সেটা এখনকার তুলনায় অনেক বেশি ছিল এবং এটাকে পরিবর্তন করতে হলে লোকের এই যে পক্ষপাতির ব্যাপারটা পলিটিশিয়ান হোক বা যে পাওয়ারে হোক তাকে সাপোর্ট করা বা তাকে বেশি পক্ষ দেওয়ার এই যে ব্যাপারটা খারাপ জিনিসগুলো স্টেটে যেগুলো হচ্ছে সেগুলোকে না দেখিয়ে অন্য পার্টিকে বদনাম করা যে তার জন্য এগুলো হচ্ছে ইভেন কি যখন তার কোনো দোষই নেই এখানে এগুলোকে বন্ধ করে যেটা অরিজিনালি যেটা অ্যাকচুয়াল হচ্ছে সেটা বলা উচিত